আমি আমার মোবাইলের মাধ্যমে একটি জামা নিয়েছিলাম সেই জামাটি আমার দাম পড়েছিলো সাড়ে চারশো টাকা সেই জামাটি আসার পর আমি সেটা দেখি বা আমার মনে হয় এই জামাটি খুবই ভালো তার ফলে সেই জামাটা আমি পড়তে শুরু করি এবং জামাটির কাপড়টি খুবই পুরু বা ভালো ছিলো তার ফলে আমাকে সেই জামাটা পড়তে খুবই ভালো লাগতো বা আরামদায়ক মনে হতো তাছাড়া এই জামাটি আমি কাচার পরেও এই জামাটির বেশিরভাগই কালার উঠেনি বা কালার আমি দেখেছি কিছু কিছু জামা পড়ার পর দুবার কাচার পর বা সেটা পরিষ্কার করার পর সেই জামাটির কালার উঠে বা ফিকে হয়ে যেতো সেই কারণে আমিও ভেবেছিলাম এই জামাটির কালার উঠে যাবে বা ফিকে হয়ে যাবে তা কিন্তু সেই জামাটি কাচার পরেও সেই জামাটির কালার ফিকে বা কোনোরকম খারাপ হয় নি এবং এই জামাটি এখন পর্যন্ত খুবই ভালো আছে